পুরুলিয়া জেলায় বেশ কিছু শিল্পের কথা বলা যেতে পারে যেগুলি ভারত বিখ্যাত যেমন আছে ঝালদার আগর শিল্প এছাড়াও আছে লাক্ষা শিল্প যেগুলি কিনা পুরুলিয়া জেলার অর্থনীতিতে অনেকটাই মজবুত করেছে এছাড়াও পুরুলিয়া যেহেতু কৃষিপ্রধান অঞ্চল তাই এখানে চাষ বাসের সংখ্যাও চাষ বাসের করা মানুষের সংখ্যাও অনেকটা বেশি তাই পুরুলিয়া জেলার অর্থনীতিতে কৃষি এবং শিল্প দুটোই ভালোভাবে স্থান করেছে এছাড়া পুরুলিয়া জেলাতে বিভিন্ন ধরনের কলকারখানা রয়েছে পুরুলিয়া জেলাতে মোট উনসত্তরটি কলকারখানা রয়েছে এখনও পর্যন্ত যেমন আছে খনিজ ভিত্তিক শিল্পের মধ্যে আছে গ্রানাইট শিল্প এছাড়া আছে আগর শিল্প যেটা ঝালদাতে পুরুলিয়া জেলার ঝালদাতে বিখ্যাত এর মা এর যে আগর বাটালি গুপ্তি ছুরি এবং অন্যান্য লোহাজাত লৌহজাত যে শিল্প সেইগুলি পশ্চিমবঙ্গ তথা ভারত বিখ্যাত